ভারতের জনপ্রিয় যোগব্যায়ামের গুরু হলো শিল্পা শেট্টি অভিনেত্রী এবং বাবা রামদেব এদেরকে দেখে আমি অনেকেই প্রভাবিত হয়েছি ফলে আমি এদের থেকে নানা যোগব্যায়াম শিখেছি এবং এদেরকে দেখে আমি সকালে ওঠা শুরু করছি এবং এদের যোগব্যায়াম দেখে আমি করার ফলে আমার শরীর অনেক সুস্থ থাকে এবং আমি নানা কাজে মন দিতে পারি ফলে আমি সারা দিন ভালোভাবে কাজ করতে পারি এদের যোগব্যায়াম যদি কেউ করে তাহলে সারা দিন তার শরীর সুস্থ থাকে এবং কাজে মন বসে এই কাজে মন বসলে সেই মানুষটি অনেক খুশি থাকে যদি সকালে উঠে এই ব্যায়ামগুলো করা যায় যেমন প্রানায়াম যোগব্যায়াম এই সব করলে মানুষের শরীর সুস্থ এবং শরীরের শ্বাস প্রশ্বাস এবং শরীরের ব্যাথা নানা জায়গায় ব্যাথা করার রোগ ঠিক হয়ে যাবে এবং এই রোগ ঠিক ঠিক হলে মানুষ চলাচল করতে পারবে তাই আমাদের প্রতিদিন সকালে উঠে এক্সেসাইজ ও ব্যায়াম করা দরকার এবং মাঠে ছোটাছুটি করলে শরীরে আমাদের রক্তপাত বাড়বে ফলে আমাদের শরীরে যে নানা রোগ হয় সেটি কমবে এবং ফলে মানুষটি সুস্থ থাকবে তাই আমাদের সকালে উঠে ব্যায়াম করা দরকার এবং এটি প্রধান কারণ হলো বাবা রামদেব এবং সেই অভিনেত্রী শিল্পা শেট্টি এদের কারনেই অনেক মানুষ প্রভাবিত হয়ে এই যোগব্যায়াম শুরু করে